আম আমি ভে দেশে আবাসস্থলে পাখি লক্ষ্য পাখির লক্ষ্য করেছি কারণ আমাদের এখানে আমাদের এখানে বালুরঘাটে একটা পাখিরালয় আছে ওখানে পাখিরালয় পাখিরালয় আছে পাখিরালয়তে গিয়ে পাখি দেখি অনেক রকম অনেক পাখি আসে আরও অনেক রকম পাখি থাকে ওখানে আমার ভালো লাগে এবং পাখিরালয়তে অনেক রকমের পাখি থাকে পাখিরা যা খাঁচার ভিতরে বন্দি থাকে যেমন যা বলি আমরা যা বলি তাই শোনে না কিন্তু যা বলি তাই শোনে এরকম যদি ধরুন দার্জিলিংয়ে ঘুরতে যাই সেখানকার পাখিগুলো সেখানকার পাখিগুলো খুব সুন্দর হয় আমাদের এখানকার পাখির থেকে দার্জিলিংয়ের পাখিগুলো কারণ স্বাধীনভাবে ওরা থাকে স্বাধীনভাবে উড়তে পারে এইজন্য করে ওখানকার পাখিগুলো আমার খুব ভালো লাগে আর ওখানকার পাখিরা এখানকার থেকে অনেক সুন্দর আর এখানকার থেকে পুরোটাই আলাদা আমাদের এখানে পাখিগুলো যেমন খাঁচার ভিতরে খাঁচার ভিতরে বন্দি হয়ে থাকে বন্দি হয়ে থাকে যা বলি তাই যা বলি তাই শোনে এরকমভাবে অনেকরকমভাবে পাখিদের পাখি দেখার সাথে এরকমভাবে আমি অনেকই ঘুরেছি আর পাখিরালয়তে গিয়ে আমি পাখিরালয়তে অনেকবারই গিয়েছিলাম কারণ ওখানে শুধু পাখি শুধু পাখি শুধু পাখি ওখানে পাখিগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর ওখানে পাখি ওখানে পাখি থেকে পাখিগুলোকে যা বলি তাই শোনে যদি বলি দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকে ডাকতে যদি কাছে আসে গায়ে হাত দিই তবুও কিছু বলে না এরকমভাবে অনেক রকমই আমি গিয়েছিলাম চিড়িয়াখানায় যে আমাদের চি আমাদের যে চিড়িয়াখানায় চিড়িয়াখানায়ও গিয়েছি আমাদের এখান থেকে অনেকটাই লাগে চিড়িয়াখানাতে গিয়েছি ওরকম চিড়িয়াখানায় অনেক রকমের পাখি দেখেছি ওই পাখিগুলো তো ওই পাখিগুলো আমাদের এখানকার পাখির থেকে ওগুলো আলাদা ওগুলোকে যদি বলি দাঁড়া তো কেমন করে গায়ের দিকে ছুটে আসে কেমন ভীষণ চিৎকার চে চিৎকার চেঁচামেচি করে খুব চিৎকার চেঁচামেচি করে আর আমাদের এখানে বা আমাদের এখানে পাখিগুলো আমাদের এখানে যে পাখিরালয় আছে সেই পাখিরালয়তে পাখিগুলো চি কিচিরমিচির করে না চেঁচোমেচি করে না করে খুব কম করে আর দার্জিলিংয়ের পাখিগুলো খুব সুন্দর হয় কারণ ওরা স্বাধীন ওরা স্বাধীন ওরা ওদেরকে কেউ বেঁধে রাখ না ওরা নিজেদের মতো করে উড়তে পারে নিজেদের মতো করে খায় নিজেদের মতো করে ঘোরে এরকমভাবে অনেক পাখি পাখি দেখার সাথে এটি আমি পাখি দেখেছি এরকমভাবে অনেক কিছু পাখি দেখেছি